আমার অনেক খাদ্য সম্পর্কে ঐতিহ্য বা কুসংস্কার আছে যা আমি রান্না বা খাওয়ার সময় অনুসরণ করি যেমন অন শুনেছি যে ডিম ডিম না কি শুভ কাজে যা শুভ কাজে যাওয়ার আগে না কি ডিম খাওয়া চলে না তখন ডিম দেখতে নেই কলা কলা বাইরে কোথাও বেরিয়ে কলা দেখতে নেই বা কলা খাওয়া চলে না কলাটা শুভ কাজে না কি গেলে কলাটা অশুভ জিনিস তারপর তাল তাল জিনিসটা তাল কোনো জিনিস দেখলে না কি সেটা অশুভ হয়ে যায় তারপরে পিঠে কোনো পিঠে বাড়িতে তৈরি হয়েছে তো পিঠের বাইরে বেরোনোর সময় পিঠে খেতে দেয় না কারণ সেটা কুসংস্কার বলে আমি মনে করি যে পিঠে খেলে না কি সেটা অশুভ হয়ে যায় আর তারপরে ভাত খেতে বসে কেউ চারিদিকটা জলের জলের ছিটা দিয়ে দেয় যাতে সেটা না কি নজর লাগে নি সেই ছিটাটা দিই দিয়ে দিলে কারোর নজর লাগবে না হ্যাঁ এরকম আছে তারপরে আবার আর এরকমও কিছু আছে যে শুভ কাজে যাওয়ার সময় দইয়ের ফোঁটা দিলে না কি সেটা সেটা ভালো হয় দইয়ের ফোঁটাটা না কি শুভ জিনিসে দইয়ের ফোঁটা দিলে এ কোনো শুভ কাজে যাওয়ার সময় দইয়ের ফোঁটা দিলে সেটা সেটা সেটাতে তুমি সেটাতে সফল হওয়া যায় আর এরকম কোনো এরকমও রীতি চালু আছে অনেক রকম কুসংস্কার আছে ঐতিহ্য চা চালু আছে সমাজে যেইগুলো আমরা আমাদের আমার মনে হয় এগুলো সবই কুসংস্কার